দৌড়ানোর জন্য আমার সবথেকে প্রিয় জায়গাটি হল আমাদের পুরুলিয়ার এমএসএ ময়দান আমি ছোট থেকে প্রতিদিন দৌড়াতে যাই সেখানে ভোর পাঁচটা হলেই আমি বেরিয়ে পড়ি বাড়ি থেকে প্রতিদিন দৌড়ানোর অভ্যাস আমার ছোট থেকে থেকেই গিয়েছে দৌড়াতে প্রথম প্রথম একাই যেতাম সেখানে অনেকদিন দৌড়ানোর পর কিছু বন্ধুবান্ধবের সাথে পরিচয় হয় এখন আমি তাদের সাথেই দৌড়াতে যাই ভোর পাঁচটা হলেই একে অপরকে প্রথমে ফোনে কল করে নিই যে বেরোচ্ছিস কিনা সাথে সাথে আমরা ওখানে পৌঁছে যাই এবং প্রায় সাতটা অবধি দৌড়াদৌড়ি করে তারপরে বাড়ি ফিরি